আমি কিন্তু সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি সম্পর্কে কথা বলতে পারি এখন যেটা অনুসরণ করা হয় এখনও অনেক অনেক জায়গায় আগেকার কী হতো নাঙল বোটা হাতে ধরে নাঙল দুটো গরু দিয়ে নাঙল করা হতো তারপর সে মাটিটা পচিয়ে রাখা হতো তারপর আবার পুনরায় নাঙল করে মই দিয়ে সেই জমিটা মাটিটা জমির তৈরি করা হতো কারণ ওই জমিটায় ভালো ফসল হতো এখনো কিন্তু অনেক জায়গায় ওই ন্যাঙলের বোটা ধরেই মানুষ চাষ করে আধুনিক যন্ত্রপাতি বেরানো সত্ত্বেও তারা কিন্তু ওই ধরনভাবেই চাষ করে এই কৃষি পদ্ধতি আমি কিন্তু এইগুলো দেখেছি আমার মনে হয়েছে এখন আধুনিক যুগে আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু ওই নাঙলের বোটা ধরে এখনো যেই চাষিরা চাষ করছে তারা কিন্তু সেই ঐতিহ্যটাকে টিকিয়ে রেখেছে তাদেরকে মনে হচ্ছে যেন পুরোনো দিনের চাষি এখনকার বেশিরভাগ মানুষই কিন্তু পাওয়ার টিলার ট্যাকটার এই সব দিয়েই চাষ করে কিন্তু তখনকার দিনে ওইগুলোই মানুষ অনুসরণ করতো ওই অনুসরণে যারা এখনো চলছে তাদের কিন্তু এখনো যে কখন গাড়ি আসবে এসব ভেবে বোস থাকতে হয় না তারা তাদের গরুগুলোকে সারা বছর ভালো করে খাওয়া দাওয়া দেয় তাদেরকে যত্ন করে চাষের সিজিনে শুধুমাত্র নাঙল মই করানোর জন্য আমি কিন্তু এই সম্প্রদায়ের ঐতিহবাহী কৃষি পদ্ধতির সম্পর্কেই বললাম